আমার এলাকায় উদযাপন আচার অনুষ্ঠান বলতে সেরকম কিছুই হয় না তবে একটি কৃষি মেলা হয় কৃষি মেলাটা এরকমই হয় যে আমাদের গ্রামের সমস্ত কৃষকরা তাদের ফল ফলিত যে সব জিনিষগুলো হয় সেগুলো নিয়ে যেয়ে এই মেলাটা করে এই মেলাটা জেলাভিত্তিক বিভিন্ন জেলার অফিসাররা এসে এইখানে এসে তারা আমাদের গ্রামের দেখে যে ফলন কিরকম কি হয়েছে কে কতোটা ভালো ফলন করতে পেরেছে রাসায়নিক সারের ব্যবহারের থেকে জৈব সার ব্যবহার করে কে বেশি ফলাতে পেরেছে এরকম একটা প্রতিযোগিতা হয় তো সেই মেলাতে বাইরের নানা পর্যটকরাও এসে অংশগ্রহণ করে আমাদের বাড়ি থেকে আমরা সবাই যাই আমাদের গ্রামের সবাই তো সেখানে প্রতিদিনই যাতায়াত করতে থাকে তো এটা হচ্ছে আমাদের ফসল নির্ভর একটা মেলা যেখান থেকে তুমি খুব কম দামে কেনাকাটাও করতে আমি এই সময় প্রচুর জিনিসপত্র কিনে আনি মানে খাবারের জিনিষ আর কি সবজি আর কারণ খুব কম দামে বিক্রি হয় তো এই পর্যটকরা যে আসে তারা বিভিন্ন সময় আসতে পারে বিভিন্ন সময় এসে এটা ঘোরাফেরা করতে পারে এটা সাধারণত বর্ষকালটা শেষ হবার পরেই হয় তো সেই জন্য আমি সবাইকে বলবো যে এই মেলাতে আসা অবশ্যই দরকার